ইউটিউবের যে খাবার বা রেসিপিগুলো বানানো হয় সেখান থেকে আমাদের সবথেকে প্রিয় ইউটিউবের যে প্রোগ্রাম দেখা হয় সেটা হচ্ছে পপি কিচেন পপি কিচেন পপি কিচেনের যিনি আছেন ওনার থেকে কিছু কিছু দেখে কিছু কিছু জলখাবার খাওয়া বানানো হয় বা সেখান থেকে কিছু কিছু শেখানো হয় তাছাড়া ভিলেজ ফুড বলে একটা ইউটিউব আছে যেখান থেকে আমরা তাদের যে সমস্ত ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো বানায় সেইগুলো আমরা দেখে থাকি সেখান থেকে আমরা কিছু কিছু খাওয়ার বানিয়ে বাড়িতে খাওয়া হয় এইগুলোও তো বর্তমানে আমরা দেখি এই দুটো ইউটিউব এর যে সমস্ত রেসিপির বা চ্যানেলের খাওয়ারের চ্যানেল আছে বা প্রোগ্রাম আছে সেইগুলো থেকে আমরা বেশিরভাগ দেখি বা শিখে সেখান থেকে শিখে কিছু কিছু জলখাওয়ারে আমরা বর্তমানে খাই বা বার যেমন অনেক কিছু জলখাবার ছাড়া যে সমস্ত রান্নাবান্না তারা করে সেগুলোও আমরা দেখি বা শিখি